সাগরের মাছ ধরা থেকে শুরু করে বাজারে বিক্রি করা পর্যন্ত পদ্ধতিগুলি আমি যেগুলো কিছু কিছু জানি সেগুলো হচ্ছে সাগর তো আমাদের এখান থেকে অনেক দূরে তো সেখানকার পদ্ধতি যখন আমরা গিয়েছিলাম সমুদ্রেতে গিয়েছিলাম বেড়াতে সেখানে যেয়ে দেখেছিলাম যে নৌকায় করে অনেকজন বড় জাল নিয়ে যেয়ে তারা গভীর সমুদ্রে যেয়ে জাল ফেলে এবং সেখান থেকে জালকে টেনে নিয়ে এসে সমুদ্রের পাড়েতে তোলে তো সেখানে বড় মাছ থেকে শুরু করে ছোট মাছ থেকে সমস্ত রকমের এবং জলজ প্রাণী যা আরও আরও অনেক কিছু আছে সেগুলো সব ধরা পড়ে সেক্ষেত্রে বড় মাছগুলো আলাদা করে বাছাই করে এবং ছোট মাছগুলো আলাদা করে বাছাই করে বড় বড় বাজারকে নিয়ে যাওয়া হয় সেক্ষেত্রে সাগরের মাছ তো সব তো নোনা জলের মাছ সেক্ষেত্রে যখন কী আমাদের সব এই গ্রাম এলাকাতে আসে তখন তো আসতে দেরি হয় সেই কারণে নোনতার নোনতা জলের মাছ বলে সেই কারণে পচে যাওয়ার কারণে সেখানে বরফ দিয়ে বড় বড় পেটিতে সেই মাছকে আমাদের সব তো সেই সাগরের ওখান থেকে আমাদের এখানে গ্রামেতে আনা হয় এবং সে সেই মাছ বাজারে বিক্রি করা হয় কিন্তু সেই সাগরের মাছ আমাদেরকে কী প্রচুর দামে কিনতে হয় আমাদের গ্রামের মাছ আমাদের কম টাকাতে আমরা কিনতে পারি কিন্তু সাগরের মাছ আমাদেরকে টাকা দিয়ে কিনতে গেলে প্রায় অনেকটা টাকাই আমাদের খরচা হয়